হ্যালো হ্যাঁ বলো লিজা

হ্যাঁ হ্যাঁ তারপরে মন্দিরে ধরো মেনটেনেন্স আছে চাঁদা তোলা তারপরে প্রসাদের জন্য সমস্ত চাঁদা তোলার ব্যবস্থার জন্য তো একটা সংগঠন যখন আছে সেটাকে তো একটা মিটিংয়ে বসা দরকার না এখন আমরা তোমরাই আগে আমরাই তাহলে উদ্যোগটা নিই এই আগেরবার তো ও মানে একজন ছিলো সে তো এখন আর নয় তাহলে এবার আমরাই উদ্যোগ নিয়ে পুজোটা করার ব্যবস্থা করি সেটাই হ্যাঁ তার আগে শোনো পরশুদিন ডাকার আগে না আমাদের আজ থেকে বা কাল থেকে সবাইকে একবার ফোন করে একবার জানিয়ে দিতে হবে যে তোমরা পরশুদিন আসো নইলে সবাই বলবে কী আগে থেকে জানানো হয়নি তাই আমাদের কাজ ছিল তাই আজকে এই তোমার সাথে আলোচনা করার পর তুমিও কিছু মানুষকে পাড়ার ফোন করবে আর আমিও কিছু মানুষকে পাড়ার ফোন করব তাহলে কি সবাই একসাথে একত্রে হলে আমরা কথাটা মানে আলোচনাটা করতে পারব পুজোর সম্বন্ধে মল্লিকবাবুর বউ এগুলোতে খুব ভালো খুব মানে কাজ ফাজ করতে পারে তো আমি ভাবছি তোমার সব কেনাকাটা করার পর সেগুলোকে সব যত্ন করে রাখার জন্য মল্লিকবাবুর বউকেই দিয়ে দেব কারণ সে খুব পুজো আর্চা নিয়েই থাকে সে জানে যে কোথায় কী ফুল পুজোতে ব্যবহার করতে হবে তাছাড়া কখন ভোগ দিতে হবে মানে এইসব জিনিসগুলোতে তিনি এক্সপার্ট আর কি তো তাকে মানে মিটিংটা হোক মিটিংয়েই তখন মানে আগে বলব যে কে এসে কাজ করবেন এইসব তো যে আগে এগোবে তাকে আর যদি কেউ না এগায় সেক্ষেত্রে মল্লিকবাবুর বউকেই দিয়ে দেব দায়িত্বটা

না দেখো এইবার এইবার ভাব ভাবছি যে পুজোটা একটু বড় করে করব ও মন্দিরে তো পুজো হবেই কিন্তু সামনের যে মাঠটা আছে না ওই মাঠটায় যদি বেশ একটু বড় করে প্যান্ডেল করে কারণ এবার তো পঁচিশ বছর পূর্ণ হচ্ছে তাহলে কী লোকে জানবে একটা প্রচার হবে মন্দিরটার তাহলে সেক্ষেত্রে না মানে নামটা বাড়বে ঠাকুরের নামকীর্তন বাড়বে তো ভাবছি মাঠে একটু বড় করে প্যান্ডেল করে করি তো সেক্ষেত্রে সবাইকে না সমস্ত দায়িত্বটা ভাগ ভাগ করে আমরা দিয়ে দেব যে একজন এই কাজটা করবেন আরেকজন সেই কাজটা করবেন আর কিছু কর্মীও লাগাতে হবে যারা প্যান্ডেল তৈরি করবে বা যারা ধরো যদি বাজারের জন্য কাউকে না পাই কিছু কর্মী তাদের কিছু তাদের যথা মানে কিছু মূল্য দিয়ে তারা যদি আমাদের কাজগুলো সম্পন্ন করে দেয় সে ব্যবস্থাও করতে হবে সবাইকে আগে মিটিংয়ে সবাইকে সমস্তটা বুঝাতে হবে যে এমনি এমনি কাজ কে কটা দায়িত্ব নেবে কে কী করবে বুঝলে হ্যাঁ ঠিক আছে রাখলাম